স্টিমের সাহায্যে আমার অঞ্চলের স্বাস্থ্যসেবা অনেকই ভালো যেমন ওষুধ নতুন ওষুধ পাওয়া যায় ভালো ওষুধ দোকান থেকে বা সার্জারিতে নতুন উদ্ভাবন সার্জারি করার সময় অনেক কিছু নতুন জিনিস আছে যাতে সার্জারি অনেক ভালো হয় এবং কার্যকরও অনেক খুবই ভালো